আজ আমি প্যারাডাইস রেস্তোরাঁ থেকে একটি ইটালিয়ান পিৎজা একটি মেক্সিকান চিজ বার্গার এক প্লেট চাউমিন ও একটি ভারতীয় সবজি থালা অর্ডার করতে চাই বার্নপুরে